হুম বলুন

হুম বলুন হ্যাঁ আমি তো ওই ধরনেরই কাজ করি তো অলরেডি কতগুলো কাজ করছি আপনি বলুন আপনার কীরকম সমস্যা

তো আমি কি ওই পায়খানা পেচ্ছাপ এইসবও পরিষ্কার করতে হবে ও আচ্ছা ও তাহলে ঠিক আছে আমি এইসব করি কিন্তু আমি পায়খানা পেচ্ছাপ এইটা আমি পরিষ্কার করতে পারি না বুঝতে পেরেছেন দিদিভাই আর আপনি হচ্ছে ওইটার জন্য ওই লোক রেখে দিন আর আমি খালি ওষুধ খাওয়ানো স্নান করানো খাওয়ানো গা কাপড় জামা ছেড়ে দেওয়া কাপড় জামাও ধুতে পারবনা আমি আমি কাপড় জামা সাবান দিয়ে ধোয়ার জন্যও লোক রাখবেন আপনি আপনি এইগুলো করে দিন

হুম তাহলে আপনি আমার টাকাটা শুনুন আমাকে আমি ছহাজার টাকা আমাকে দিতে হবে মানে রোজ দুশো টাকা করে এবার আমারটাও সবই তো বুঝতে পারছি কিন্তু আমার এতটা রাস্তা দিয়ে যেতে হবে তারপরে যাওয়া আসা আমার আরো অন্য ঘরের কাজ আছে সেইগুলো আমাকে দেখতে হবে তার মাঝে তার মধ্যিখানে আমি করতে যাব তাহলে আমার টাকাটা দিতে হবেনা এটুকু টাকায় আমার হবেনা বুঝতে পেরেছেন তাহলে আপনি অন্য কোনো লোক দেখুন বলেছেন ঠিকই কিন্তু আমি ওই ওই টাকার কমে করতে পারব না কারণ ওইসব হুম পাঁচ হাজার টাকায় পোষাবেনা দিদিভাই এই কাজের খুব জ্বালা দুটো দুটো মানুষ একটা মানুষ হলে ঠিক ছিল কিন্তু দু দুটো মানুষকে আমি একা করব হ্যাঁ সেটা কি হয় কখনও তাদেরকে তুলে নিয়ে যাওয়া নিয়ে আসা খাওয়ানো অনেক অনেক টাইম লাগবে